পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সান্দাকফু উচ্চতম স্থান সেখানে আমি একবার ট্রেকিং করতে গিয়েছিলাম ট্রেকিং করার অভিজ্ঞতা সেখানে রয়েছে কিন্তু সেখানে রাস্তাঘাট সেই রকম নেই বললেই চলে দুর্গম পাহাড়ি রাস্তা মানুষের খুব অসুবিধা হয় ট্রেকিং করতে মানভঞ্জন টাংলু টুংলু হয়ে সান্দাকফু উঠেছিলাম কিন্তু ওঠার সাথে সাথে সেখানে যে জিনিসটি রাখতে হয় প্রত্যেক পর্বতারোহীকে ডায়ামোস্ট টোয়েন্টি ওষুধ যেটি রক্তে অক্সিজেনে চাপটা বাড়াতে সাহায্য করে রক্তটাকে পাতলা করে দেয় যাতে মানুষ অক্সিজেনটা নিতে পারে পাহাড়ে উঠতে পারে তার সাথে সাথে বৃষ্টির সময় মানুষের ট্রেকিং করতে পাহাড়ে খুব অসুবিধা হয় কেন মানুষ তখন নিচে পড়ে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য সরকার থেকেও বারণ করা হয় বৃষ্টির সময় যেন ট্রেকিং না করে